হ্যাঁ আমি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত অবশ্যই আমি টেলারিংয়ের কাজও করি প্লাস জুটের বি ওপর কাজ করাটা আমার একটা খুব ভীষণ শখের জায়গা জুটের ব্যাগ তৈরি করি মানে মেশিনে সেলাই করা ব্যাগ বা হাতে তৈরি করা যে ব্যাগগুলো হয় জুট দিয়ে হাতে তৈরি করা যে ব্যাগগুলো হয় সেইগুলো বা জুটের গয়না তৈরি করতেও আমার খুব ভালো লাগে তাছাড়া এমনি ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস হয় জুট দিয়ে তৈরি করার সেই জিনিসগুলোও করি আমি এগুলো আমি করে বিভিন্ন জায়গার মেলা ফেলাতে বিক্রি করতে পারি আর এর কাটিং ফাটিংগুলো টেলারিংয়ের কাজ তো এমনিতে হামেশাই রোজই কর সাধারণত করেই থাকি তারপরে তো এই বিষয়গুলোর উপর আমি একটি বিভিন্ন ট্রেনিং দিয়ে বিভিন্ন সাবলম্বন বা বিভিন্ন সরকারি ট্রেনিংগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে থাকি